হ্যাঁ আমার সন্তানের আমি ফর্ম জমা আর কি দিয়েছিলাম কিন্তু সেখানে আর কি আমার কিছু ভুল হয়েছিলো মানে আর কি একটা নামের স্পেলিং এন কি ভুল হয়েছিলো তো সেটা কি আর কি আমি জটিলতা এড়াতে বা রেজিস্ট্রেশান বাতিল বাতিল করতে হবে তো কীভাবে করা যাবে করা যাবে বলতে আমার সাথে যে একজন ছিলো তিনি যেভাবে করেছিলেন জন্ম সে ভুল তথ্য আর কি লিখেছিলো বা এরকম একটা ব্যাপার হয়েছিলো তো আমি আর কি কী করে ঠিক করবো সেটা আর কি আপনাকে হসপিটালে গিয়ে এমার্জেন্সিতে গিয়ে কথাবার্তা বলতে হবে এভাবে আপনি কাজটা সহজে না এসে ঠিক করতে পারেন